আগে আমরা মুঠো ফোন ব্যবহার করতাম এখন আমরা স্মার্ট ফোন ব্যবহার করি তার জন্য সুবিধা পাই আমরা হচ্ছে বিভিন্ন রকম অ্যাপসের দ্বারা যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টা এর দ্বারা আমরা রিলস করতে পারি আমরা ফটো পাঠাতে পারি ভিডিও পাঠাতে পারি আগের তো আমি জিও সিম ব্যবহার করি এবং আগে খরচ খুবই কম ছিল এখন আমাদের মাসে রিচার্জ করতে হয় সে মাসে রিচার্জের এর মূল্য হচ্ছে দুশো নিরানব্বই টাকা তার জন্য আমরা যে সুবিধাটা পেয়ে থাকি প্রতিদিন দেড় জিবি করে ডাটা একশো এসএমএস আনলিমিটেড কল